আমি আমার পোলট্রি ফার্মটিকে পরিচালনা করার জন্য ছোটো ছোটো রুম নির্মাণ করে পোলট্রি মুরগিগুলিকে রাখব এবং প্রত্যেকটি রুমে জাল দেওয়া থাকবে যার ফলে বায়ু চলাচল করতে পারে এবং গরমকালে যাতে পোলট্রি মুরগিগুলির কোনোরকম প্রবলেম না হয় তাই এক্সহস্ট ফ্যান লাগাব এবং প্রত্যেকটি রুমে যাতে ঠান্ডা বাতাস আসতে পারে তার ব্যবহার ব্যবস্থা করব এবং মুরগিগুলিকে রেগুলার যাতে ঠিকঠাকভাবে রাখা যায় তার জন্য ডাক্তারের সাথে যোগাযোগ করে উইকলি ডাক্তার ভিজিট করাব এবং ডাক্তারবাবু এসে মুরগিগুলি ঠিকঠাকভাবে আছে কি না কোনোরকম রোগ হয়েছে কি না বার্ড ফ্লু বা অন্য কারণে যদি কোনো কারণে মৃত্যু হয় তাহলে সেদিকটাও ডাক্তারবাবুকে দেখিয়ে মুরগিগুলো ঠিকঠাকভাবে রাখতে হবে